আমার প্রিয় বিষয়বস্তুর মধ্যে বই পড়াটাকেই আমি বেশি পছন্দ করি হিন্দুশাস্ত্র এই বইটি আমাদের জীবনের মধ্যে খুবই উল্লেখযোগ্য ব্যবস্থা কথা বলা হয়েছে সারা জীবন আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমাদের জীবনযাত্রা তার বর্ণনা তার নিয়ম শৃঙ্খলা কর্ম পরোপকার করাটা এ সমস্ত তার ব্যাখ্যা করা আছে হিন্দু ধর্মের বেদ বেদের সৃষ্টি বেদের

উপনিষদ বেদান্ত এই সম্পর্কে তথ্যগুলি দেওয়া আছে এই সমস্ত শাস্ত্রের কথা এবং মানুষ জীবন গঠনের কথা শুদ্ধ সরল পর উপকার মধ্য দিয়ে জীবনযাত্রার নিয়ম শৃঙ্খলাগুলো বই উল্লেখ করা আছে রাজা কীভাবে তার কর্তব্য পালন করবে একজন শিক্ষক সে তার কর্তব্য কীভাবে পালন করবে একজন নারী এবং একজন পুরুষ সমাজে এবং তার পরিবারে কীভাবে তাদের কর্মগুলি করে যাবে তার সঠিক সঠিক বর্ণনা করা আছে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের চলতে হয় উৎকৃষ্টভাবে ও উপকার করার জন্য এবং স্বাধীন মনোভাব না রেখে সমস্ত জিনিসগুলো যেন ওপরের কাছে ছড়িয়ে দেওয়া যায় শিক্ষা দেওয়া যায় পরবর্তী যে আমাদের ছেলেমেয়েরা ছোটো আছে বর্তমান দিনে তারা বড়ো হয়ে যাতে তাদের কাছে আমরা এ সমস্ত ভাবগুলো প্রকাশ করতে পারি এই শিক্ষাগুলা দিতে পারি তার কথা আমরা এই বই থেকে পড়েছি